কোভিড নাইনটিন মহামারির সময় আমার এলাকার পরিস্থিতি খুবই খুবই বাজে রকম ছিল কারণ আমাদের আশেপাশে প্রতিটা বাড়িতে হয়েছিলো আমাদের একদম পাশের বাড়ির সেখানেও কোভিড ধরা পড়েছিলো তো আমাদের পাড়াটা পুরোটা রেড অ্যালার্ট করে দিয়েছিলো আমাদের পাড়ায় সবসময়তে পুলিশ থাকতো পুলিশ প্রশাসন আমাদের খুবই পরিমাণে সাহায্য করেছে এবং আমি নিজের পরিবারকে সুরক্ষা রাখতে মাস্ক ব্যবহার করেছি স্যানিটাইজার ব্যবহার করেছি বাইরে একদমই বেরোই নি কিছু দরকার হলেও খুবই খুব যদি জরুরি না দরকার থাকতো তাহলে বেরোতাম না আর বেরোলে অবশ্যই মাস্ক আর সানিটাইজার দুটোই ব্যবহার করতাম এবং বাড়িতে এসে ভালো করে হাত মুখ ভালো করে ধুতে হতো কারণ বাইরের যে ব্যাকটিরিয়া ছিল সেগুলো আমার শরীরে চলে আসছে আমার শরীর থেকে আমার থেকে আমার পরিবারেরও হয়ে যেতে পারতো আমার পরিবারে তখন ছোটো বাচ্চাও ছিল তো সেক্ষেত্রে আরো বেশি সেফটিটা বজায় রাখা হয়েছে এটাই আর কি